বলছি আমার বাড়িতে আমি আপনার দোকান থেকে একটা ফ্রিজ আর ওয়াশিং মেশিন কিনে নিয়ে এসছিলাম এই কিছুদিন আগে আমি বাজ পড়ার পর থেকে দেখছি ফ্রিজটা আর চলছে না আর ওয়াশিং মেশিনটাতেও কাচা হলে ভালোভাবে কাপড়গুলো নিংড়ানো হচ্ছে না এটা একটু কীভাবে কি বাগানো যায় একটু বলতে পারবেন আজ থেকে সাতদিন আগে

আমার নাম বুলটি সিড

হ্যাঁ ওয়াশিং মেশিনটাতে কাচা যাচ্ছে কিন্তু জামাকাপড়গুলো নিংড়ানো ভালোভাবে যাচ্ছে না জল রয়ে যাচ্ছে আর ফ্রিজটা তো চলছেই না আমার ফ্রিজটায় পড়েছিল আঠারো হাজার পাঁচশো টাকা এবং ওয়াশিং মেশিনটায় পড়েছিল পঁচিশ হাজার টাকা না না আপনার ওখান থেকেই আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল গাড়ি করে ঠিক আছে আরেকটা কথা আপনার কাছেই আমি জানতে চাইছি যে এটা কি আমার ফ্রিতে হবে নাকি আবার এটার জন্য কোনো চার্জ লাগবে পয়সা দিতে হবে আমাকে এটা যদি একটু বলেন এবং পয়সাটা যদি লাগে তাহলে কত টাকা লাগবে সেটা যদি বলেন তো একটু আমার খুব সাহায্য হয় ঠিক আছে স্যার ধন্যবাদ তাহলে আমি কালকে আপনি পাঠান আমি কালকে পাঠিয়ে দেবো রাখছি